মাছ ধরার বিষয়ে কিছু সাধারণ পৌরাণিক কাহিনী হ্যাঁ শুনেছি আমার ঠাকুমা দাদুর মুখে যে মাছরাাতে মাছ ধরতে গেছে যে জাল ফেলেছে প্রচুর মাছ মছর লাফাচ্ছে অথচ দেখা জাল তুলছে দেখে কোনো মাছ নেই হুম কিন্তু আমার ওই ঠাকুরদা বলতো যে ওই ও নাকি ভূত ভূতে মাছ হয়ে ওই জালে পড়তো লাফাতো কিন্তু ওরা দেখতে পেতো না এবার একবার ওরকম জাল ফেলেছে হুম জাল ফেলেছে এবার মাছ প্রচুর মাছ বলছে যে প্রচুর মাছ লাফাচ্ছে উঠেছে উঠেছে মাছ ধরে খারাই রাখছে অথচ কিছু সময় বাদে দেখা যাচ্ছে যে খায়নি হ্যাঁ তখন আমার ঠাকুরদারা বলতো যে খুবই ভয় লাগতো আমরা ভয়তে পে চলে আসতাম একবার এরকম আমার ঠাকুরদা ঘুমিয়ে আছে মাছরাতে আমার ঠাকুরদার নাম ধরে বলছে এই চল যাবি না মাছ ধরতে তখন আমার ঠাকুরদা বলছে হ্যাঁ তাহলে তো আমার ওই ভাইটা ডাাকছে তো যাই বলে উঠে সে জাল আর খড়াই নিয়ে ওই ওই নদীতে চলে যেত জাল ফেলতে তখন তো খাওলা জাল ছিল চলে যেত কিন্তু অগি এব মনে করেছে আমার ওই ভাই ডেকেছে তা ক ওই ভাই তো আসেন জাল ফেলছে হ্যাঁ ফলে প্রচুর মাছ উঠছে প্রচুর মাছ হ্যাঁ তাো সে মাছ দেখছ সে জাল যখন ফেলে বলে কি এত মাছ টানে সে জাল টেনে তুলতে পারে না কতদিন যখন তোলে তখন দেখে যে তো আর মাছই তখন খুব ভয় লাগতো আমার চলেও আসতো এইবার চলে এসে তখন সেই ভাইের বাড়ি গিয়ে সেই ঠাকুরদার আর সেই যে ভাই ডেকেছিলো তার বাড়ি গিয়ে ডাকছে তা বুঝছে এই যখন ডাকছে তখন ওর ভাই উঠে গেছে বল তি কী দাদা তা বলছে এই তুই যে আমাকে ডাকলি জাল ফেলার জন্য মাছ ধরতে যাওয়ার জন্য তা তো তুই গেলি না তা তুই ডেকে আবার তুই বাড়ি শে শুয়ে পড়েছিস বলছে ওুই না তো দাদা আমি তোমাকে ডাকিনি কিন্তু এইসব কাহিনিগুলো এত ভূতের ঘটনা কিন্তু বলতো তখন আমরা ছোটো ছিলাম আম ভয় পেতাম কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওই ধারণাগুলোই সম্পূর্ণই ভুল মনের একটা মনের ভুল হ্যাঁ সেগুলো সেগুলো আমরা এখন অত উড়িয়ে দিতে চাই বিশ্বাস করতে চাই না উড়িয়ে দিয়েিতে হ্যাঁ কিন্তু ওই যে আবার আমার ঠাকুরদ্বারা বলতো সাগরে নাকি মৎস্যকন্যা মৎস্যকন্যাকে যেমন ওই যে ওর ওপরের অংশটা মানুষের মতন আর নিচের অংশটা হচ্ছে মাছের মতন মৎস্যকন্যা কিন্তু আমরা শুনেছি কিন্তু ওখানে চোখে দেখিনি এরও অনেক বইও দেখেছি সিনেমা দেখেছি বইতেও পড়েছি মৎস্যকন্যা কিন্তু আমরা তো কোনো চোঁখে দেখিনি তা সাগর তো সাগরে থাকলেও থাকতে পারে হ্যাঁ সেটা তো অজানার কিছু না কিন্তু যেহেতু আমরা দেখিনি আমরা ওটা বিশ্বাস করতে চাই না হুম এটা দেখিনি যেহেতু আমরা কী করে বলবো কিন্তু থাকলেও থাকতে পারে সাগরে তো অনেক গভীর কত ধরনের মাছ আছে কত ধরনের তিমি মাছ কত বড়ো বড়ো মাছ শুনেছি যে এমন এমন মাছ আছে যে সে জাহাজ উল্টে দেয় দেয় নাাকি কিন্তু এটা শোনা কথা কিন্তু আমার কোনোদিন আমি দেখিনি আর শুনেছি শুনে আমি অতটা বিশ্বাস করি না কিন্তু এই